পোলট্রি ফার্ম বলতে পোলট্রি ফার্ম আমার বাপ কাকাদের ব্যবসা আর আমি ওই ছোটোবেলা থেকে দেখেই আসছি ওরা ওই পোলট্রি ফার্মের ব্যবসা করছে আমি ওর থেকেই শিখেছি বাবা কাকারা শিখিয়ে দিয়েছে আমাকে তাই এখন আমি ওই ব্যবসাই করি আমার ঠাকুরপুকুর থেকে মুরগি আসে ছোটো মুরগিকে আমি বড় করে দোকানে দোকানে দিয়ে দিই দুজন আমার লোক আছে দোকানদার তারা মুরগি নিয়ে যায় আর আইন বলতে আমি অতটা ঠিক জানি না এবার মোটামুটি জানি যেটুকুনি বাপ কাকারা যেইটুকুনি শিখিয়ে গিয়েছে ব্যবসার এতে আমাদের একটা ছোটো দোকানও আছে মুরগির সেখানে মুরগি কেটে বিক্রি করা হয় আর মুরগির ওষুধপালাও দেওয়া হয় খাবার দাবার আসে ম্যাচ দেওয়া হয় ম্যাচ আমার বস্তা বস্তা কেনা থাকে ওষুধও কেনা থাকে কোনো অসুবিধা হয় না আর মুরগি আমার দু কিলো তিন কিলো সাইজের মুরগি থাকে সবসময় আর খুব ভালোই মুরগি খেতে লোকজন বলে সব কিছু